হ্যাঁ আমি সমাজ মাধ্যমে ছবি পোস্ট করে থাকি এসব বিষয়ে তো আমি খুবই এক্সপার্ট কেননা আমি এটাকে আমার প্রফেশান হিসেবে ধরে রাখতে চাই এই কিছুদিন কিছুদিন আগে এবং আমি এই কাজগুলি করে থাকি কিছু মডেলিং কোনো শাড়ির ব্র্যান্ডের কোনো প্রোডাক্টের মডেলিং করে থাকি সেই সব ফটো আমি সমাজ মাধ্যমে পোস্ট করে থাকি আমার এইগুলো খুব ভালো লাগে এবং আমি কিছুদিন আগেই সামনেই পুজো তো আমি অনেকগুলো স্যুট করেছি এবং কিছু স্যুট করা বাকি আছে যেমন আমি দুর্গো পূজা আসছে আগমণি লোক দিয়েছি কালিকা এইসব করে আছি আর কিছু উৎসব বাকি আছে তো আমার খুবই ভালো লাগে সমাজ মাধ্যমে ছবি পোস্ট করতে কোথায় কেন কোথায় আমার যেখান থেকে আমার যে ব্র্যান্ডের কোম্পানি থেকে আমাকে বলা হয় সেখান থেকে কল আসে এবং আমি সেখানেই করে থাকি কেন এটা আমার খুবই ভালো লাগে এই প্রফেশানটা আমি খুবই পছন্দ করি এবং এটা একটা খুবই ভালো লাগা আমার খুবই ভালো লাগা জিনিস খারাপ কিছু না তো